পর্যটকরা যখন আমার এখানে পরিদর্শন করতে আসে তখন তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় যদি বলা যায় কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং কেন হয় তাহলে বলতেই হয় যখন এখানে তারা যখন ঘুরতে আসে কিন্তু আমার বাড়ি গ্রামে এখানে অনেক পূর্ব মেদিনীপুর জেলায় গ্রামও আছে শহরও আছে কিন্তু আমার বাড়ি গ্রামে আমার এখানে অনেক মন্দির আছে তো ওই মন্দিরগুলো পর্যটকরা অনেক সময় ঘুরতে আসে এর ফলে দেখা যায় তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তারা কীরকম চ্যালেঞ্জের মন্দির যখন দেখতে আসে তারা এইখানে একদিন থাকতে হয় কারণ না হলে মন্দির বা সেটার সম্পর্কে জানা যায় না বা তার চারপাশের এরিয়াটা ঘুরে দেখা যায় না হ্যাঁ পর্যটকরা হয়তো কিছু ক্ষেত্রে একদিনের মধ্যে আসে দেখা করে দেখে চলে যায় গাড়িতে করে কিন্তু সেক্ষেত্রে কিছু জন চায় থেকে সেটার সম্পর্কে আরো বেশি তথ্য সংগ্রহ করতে এর ফলে তাদের কীরকম সমস্যার সম্মুখীন হয় তারা এখানে থাকার জন্য বাসস্থান করে না কারণ শহরের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে বাড়ি ঘর আছে তারা বা হোটেল ভাড়া নিয়েও থাকতে পারে কিন্তু গ্রামের মানুষের ক্ষেত্রে সেটা হয় না আর খাবারও এখানে তারা তাদের প্রয়োজনীয় খাবার পায় না কারণ গ্রামের মানুষের কাছে ভাত ডালই পাবে সে তার থেকে বেশি কিছু পাবে না কিন্তু শহরের মানুষ এখানে যেমন পর্যটকরা ঘুরতে আসে তো ওরা কি হয় তারা চাইনিজ খাবার বা বাইরের বিদেশি খাবার খেতে চায় এর ফলে তাদের ওটা একটা অবশ্যই অসুবিধা হয় আর তাছাড়া শহরের মানুষ স্যানিটেশনের অভাবে ভোগে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন সুরক্ষা নিয়ে থাকে গ্রামে কিছুটা ধুলো গ্রামের পরিবেশ অবশ্যই পরিষ্কার কিন্তু গ্রামে হচ্ছে মাটির বাড়ি সেক্ষেত্রে ধুলো থাকে কিন্তু শহরে সেটা থাকে না এর ফলে তাদের সমস্যার সম্মুখীন হতে হয় এবার এবার আবহাওয়ার পরিবর্তন গ্রামের আবহাওয়া শহরের আবহাওয়া সম্পূর্ণ আলাদা গ্রামের একটা স্বাস্থ্যকর পরিবেশ সেখানে যদিও অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু তবুও তারা সেই শহরের দূষিত পরিবেশে থেকে থেকে অভ্যস্ত গ্রামের পরিবেশে হঠাৎ সে সেখানে সে মিষ্টি মধুর হাওয়া বাতাস বয়ে যায় সেগুলো অনেকে সহ্য করতে পারে না এর ফলে তাদের ঠান্ডা লেগে যায় জ্বর হয়ে যায় কারো কাশি হয় এইসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এছাড়াও যারা এই অন্য দেশ অন্য জেলা থেকে আমাদের জেলায় ঘুরতে আসে সেক্ষেত্রেও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তারা ঘোরার জন্য ঠিকভাবে গাড়ি পায় না এইসব সমস্যার সম্মুখীন তাদের হতে হয় বা থাকার খাওয়ার সব কিছুরই সমস্যা হয় আর স্যানিটেশনের অভাব তো রয়েছে যখন কোনো আজ সারা দিনটা তারা ঘুরে ঘুরে ভ্রমণ করবে তখন তাদের স্যানিটেশনের অভাব হবে কারণ সারা দিন রাস্তায় ধুলো থাকবে তারপর গাড়ির ধোঁয়া থাকবে কলকারখানার ধোঁয়া থাকবে তারপর কে হাঁচছে সেই সব দূষণ বা সেই সব ব্যাকটিরিয়া তাদের মধ্যে ছড়াবে এর ফলে তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এখানকার পর্যটন তার থেকেও একটা বড় সমস্যা হচ্ছে পরিবহন ব্যবস্থা গ্রামে পরিবহন ব্যবস্থা ঠিকঠাক না থাকায় এখানকার মানুষরা পায়ে হেঁটে চলাচল করতে পারে আর গ্রামের রাস্তা অতটাও বড় নয় যে তারা কোনো বাইরে থেকে গাড়ি ভাড়া করে নিয়ে এসে সেই গাড়িতে করে সেই গ্রামটা ঘুরে দেখতে পারবে এর ফলে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে আমার মনে হয় পরিবহন ব্যবস্থাটাকে একটু ঠিক করলে তাহলে এখানে পর্যটকদের এসে অতটাও সমস্যা হবে না তাই এখানে পরিবহন ব্যবস্থাটা আগেই ঠিক করার দরকার আছে এবং এই এই সমস্যার সম্মুখীন পর্যটকদের হতে হয় এখানে গ্রামে বা এখানে ঘুরতে এসে পর্যটকদের আমাদের এখানে ঘুরতে এসে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এইসব কারণে এইগুলোর অভাব থাকার জন্য